নমস্কার এটা কি কাঞ্চনদার রেস্তরাঁ তো আমার একটা অর্ডার ছিল কিছু দুপুরের খাবারের জন্য একটা অর্ডার করা ছিল তো আপনারা কি অর্ডার ডেলিভারি করেন আচ্ছা তো আমার অর্ডারটা একটু লিখে নিন তো আর একটা কথা বলার ছিল আমার একটু শরীরে অসুবিধা আছে সেই জন্য হচ্ছে আমি কিন্তু মিষ্টিটা একটু কম খাই আর নুন আমি একটু কম খাই হ্যাঁ আর যে আর একটু আমার পেটেরও সমস্যা আছে ওই জন্য মশালা খাবারও কম খাই তো আপনারা কি একটু এটা দেখতে পারবেন যে খাবারটাতে যদি এগুলো একটু সঠিকভাবে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটু অর্ডারটা লিখে নিন হ্যাঁ ভাত আলু পোস্ত ডাল চিংড়ি মাছের মালাইকারি আর ছ্যাচরা যদি কিছু হয় ওই ছ্যাচরার তরকারি একটা দেবেন আর খাবার শেষে একটু ডেসার্ট দেবেন আর যেমন আমি বললাম যে আমি একটু মশলাটা যেহেতু কম খাই তো সেক্ষেত্রে আপনার যে চিংড়ি মাছের মালাইকারিটা করবেন ওই চিংড়ি মাছের মালাইকারিটাতে আপনি দেখবেন যতদূর সম্ভব মশলা একটু কম দেওয়ার আর যে ডেসার্টটা বানাবেন ওই ডেসর্টটাতে দেখবেন একটু হালকা মিষ্টি বা যদি সুগার ফ্রি মিষ্টি থাকে তো সেটা খুব ভালো হয় তালে সুগার ফ্রি মিষ্টিটা হলে শরীরের পক্ষে খুব ভালো হয় হ্যাঁ আর আমার হাই প্রেসার তো তো হাই প্রেসারের জন্য আমাকে ডাক্তার নুন খাওয়া বারণ করেছে তো আপনারা যদি একটু দেখেন যে আমার যে খাবারগুলো হবে তো ওই খাবারগুলোয় যদি একটু নুন কম থাকে তাহলে কিন্তু খুব ভালো হতো আচ্ছা ওরকম খাবার বানানো নেই আমার জন্য নতুন করে বানাতে হবে সময় লাগবে একটু তাও কতটা সময় লাগতে পারে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে হয়ে যাবে ওকে ঠিক আছে কোনও অসুবিধা নেই আর এটার জন্য এক্সটা চার্জও দিতে হবে হ্যাঁ দেখুন আপনি তো সময় তো নিচ্ছেন তো যেটা দাম হয় আমি তো এর আগেও অন্য অন্য রেস্তরাঁ থেকে নিয়েছি তো যেটার দাম সেই দামেতেই তারা করেছে তো আপনাদের আবার এক্সট্রা বলছেন হ্যাঁ বুঝতে পারছি যে আপনাদেরকে নতুন করে বানাতে হবে এবং আবার ডেলিভারি করতে আসতে হবে সবই বুঝতে পারছি তাও দেখুন ঠিক আছে মানে য টাকা হবে তার সাথে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে তো ঠিক আছে ঠিক আছে কোনও অসুবিধা নেই তাহলে আপনারা হচ্ছে আমার যে অর্ডারটা আছে অর্ডারটা আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করুন আমি নাম আমার যে অ্যাড্রেসটা ঠিকানাটা ঠিকানাটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আর ক টাকা হচ্ছে বিলটা বানিয়ে আমাকে একটু সেন্ড করে দেবেন আমি পেমেন্ট করে দেব ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা